কীভাবে তুমি তোমার বাংলার জনগণ তাদের ভাষা তোমার মাতৃভাষা ব্যবহার করে তাদের পরিচয় জানার চেষ্টা করবে তাদের ভাষাকে সম্মান দিয়ে তুমি তোমার আত্মীয়তার প্রকাশ মনের ভাব প্রকাশ করতে পারবে